আমি এই সর্বশেষ খেলাধুলোর খবরে এবং ইভেন্টগুলিতে আপ টু ডেট থাকি তার মধ্যে ইন্টারনেট পরিষেবার মাধ্যমে মোবাইলের মাধ্যমে সমস্ত যে খেলার চ্যানেলগুলো সেগুলোর মধ্যে অ্যাক্টিভ থাকি এবং তাছাড়াও টি ভিতে যে সমস্ত খেলাগুলোর চ্যানেল আছে সেই চ্যানেলগুলোতেও অ্যাক্টিভেট থাকি এবং তাছাড়াও আমার এখানের আমার জেলার যে প্রধান খেলা সেই খেলাকেও খুব ভালোবাসি কাবাডি খেলা এবং সেই খেলা যখন কোনো স্কুল স্কুল বা কলেজে যখন প্রতিযোগিতা হয় তখন কাবাডি খেলার ভীষণ প্রচলন রয়েছে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় এই জেলায় কাবাডি খেলার মধ্যে সমস্ত খেলাটায় সমস্ত খেলার মধ্যে কাবাডি খেলাটা একটু অন্য রকম কাবাডি খেলার মধ্যে রয়েছে প্রচুর আনন্দ এবং প্রচুর উচ্ছ্বাস যা আমরা দেখে দেখতে খুব ভালো লাগে এবং তাছাড়াও তাছাড়াও আমার ফুটবল এবং ক্রিকেট খেলাও খুব ভালো লাগে ফুটবল খেলার মধ্যে যে নীতি রয়েছে মেসির সেটাও খুব খারাপ না এবং তাছাড়া ক্রিকেট খেলার মধ্যে বিরাট কোহলির যেভাবে টিম সাজানো এবং যেভাবে টিমকে এগিয়ে নিয়ে যায় সেটাও কিছু কম নয় এবং অর্থায়নের দিক থেকেও খুব ভালো লাগে এবং নির্দিষ্ট জেলাগুলির মধ্যে আমার জেলার যে খেলা সেই খেলাকেও আমি খুব ভালোবাসি